আমি আমার চাকরির ভবিষ্যতে খুঁজেছি আমি একটা আমি যেহেতু একটা প্রাইভেট কম্পানিতে চাকরি করি চাকরির সুযোগ পাচ্ছি কিন্তু আমি চাইছি যে সেখান থকে একটা বড়ো কোনো কম্পানিতে এ কাজ পেতে বা কোনো সরকারি কাজ পেতে আমার খুবই ইচ্ছা ছিলো নার্সিং পড়ে আমি ব কোনো সরকারি হাসপাতালে চান্স পাবো আমার ভবিষ্যতে আমি এরকমই খুঁজছি